হ্যাঁ আমি পাখি দেখার সময় পাখির ফটো তুলবার চেষ্টা করেছি পাখির যে মুভ মুভমেন্ট বা যে মুহুর্তগুলো সেই সমস্ত মুহুর্তগুলো আমি অনেকবার তোলার চেষ্টা করেছি কিন্তু ওইটা প্রথমবার একটা শটে তুলেই হয় না ওটা মাঝে মাঝে লড়ে যায় ওইটা ক্যানডিড মুভমেন্ট তো ওই কারণে তো বন জঙ্গলে পাখির ভালো ফটো শট হ্যাঁ পাওয়া যায় খুব খুব ভালো পাওয়া যায় কারণ বন জঙ্গলে পাখির পরিমাণও বেশি থাকে এবং বিভিন্ন রঙ বেরঙের পাখি দেখা যায় ছোটো বা ছোটো পাখি থেকে শুরু করে বড় পাখি বিভিন্ন রকম পাখি দেখা যায় তো পাখিদের ফটো বা ভালো শট পাওয়ার জন্য আমি বন জঙ্গলে গেছি এবং বন জঙ্গলে গিয়ে আমার মোবাইলের মাধ্যমে যে মোবাইলে লেন্স যেটা আছে তাছাড়াও একটা আপডেট লেন্স যেটা বেরিয়েছে যেটা মোবাইলের মধ্যে লাগিয়ে ছবি তোলা যায় বিভিন্ন আপডেট লেন্স তো এসে গেছে মার্কেটে সেই মার্কেটে সেই আপডেট লেন্স লিয়ে মোবাইলে লাগিয়ে আমি বিভিন্ন পাখিদের বন জঙ্গলে গিয়ে ছবি তোলার চেষ্টা করেছি এবং আমি মোবাইলের মাধ্যমে বেশিরভাগ ছবি তোলার চেষ্টা করেছি কারণ ক্যামেরা কেনার আমার পয়সা নেই আমি পাখি দেখার সসময় পাখির ফটো তুলবার অনেকবার চেষ্টা করেছি এবং আমার পাখির ছবি খুবই ভালো লাগে শুধু পাখি নয় বিভিন্ন আমার পশু পাখির ছবি তুলতে খুবই ভালো লাগে আমার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিক হওয়ার প্রচুর ইচ্ছা আছে তো কোনোদিন যদি সুযোগ পাই আমি ফ ভালো ছবি তোলার আরো ভালো ছবি তোলার চেষ্টা করবো এবং পাখিদের যে জল খাওয়ার যে একটা ব্যাপার থাকে সেইটার যে একটা শট হয় ওইটা আমাকে খুবই ভালো লাগে বা খুবই আমাকে ওই জিনিসগুলো অনুপ্রাণিত করে তো আমি পাখি মা পাখি মাছরাঙা বিভিন্ন রকম যারা রয়েছে তাদের ক্যানডিড মুভমেন্ট বা তাদের যে কার্যকলাপের মুহুর্ত সেইগুলোকে আমি ছো তো ছবি তোলার চেষ্টা করেছি আমি অনেক চেষ্টা করেছি তো আমি পেরেছি দু একটা ছবি খারাপ আসার পরও একটা না একটা ছবি ভালো এসেছে তো এরমভাবে আমি অনেক চেষ্টা করেছি